আমাকে কাজ করতে গেলে নানান সময়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু যেহেতু আমরা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর কাজ বেশি করি তাই মেয়েদের দশজনের দল নিয়ে এই কাজে মাঝে মাঝেই বিরাট সমস্যা দেখা দেয় তবে কাজ করতে করতে হঠাৎ একবার একটি দল দেখছি টাকা পয়সা নিয়ে বলছে লোন শোধ করে দিয়েছি আর সেই দলেরই কিছু লোক বলছে না শোধ করেনি এই নিয়ে তুমুল ঝামেলা আমি কোনো মতেই সমাধান করতে পারছিলাম না আমি বললাম দেখো তোমরা ঝগড়া কোরো না এটা ঠিক হয়ে যাবে কিন্তু তারা কোনো মতেই শুনবেনি এবং তারা কোনো মতেই দল রাখবে না আমি তাদেরকে অনেকক্ষণ ধরে বোঝালাম দেখো একটা স্বনির্ভর গোষ্ঠীর দল থেকে মহিলাদের যে সুবিধা পাওয়া যায় তোমরা যদি এভাবে ঝগড়া করতে থাকো আজকে ঝগড়ার সময় তোমরা বলছ যে হ্যাঁ আমরা দলটা রাখব না কিন্তু কতটা অসুবিধা হবে সেটা বোঝাচ্ছি শোনো বলে আমি সব কিছু বোঝালাম এবং তারা বলল ঠিক আছে আমি বললাম এতেও যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে তোমরা আমার সাথে কালকে এই গ্রুপের অফিসে চল যাই হোক তারা আস্তে আস্তে মাথা ঠান্ডা করে আমার কথা শুনে পর দিন অফিসে গিয়ে তাদের সমস্যার সমাধান হল এবং তারা আবার নিজেদের মতো দল চালাতে লাগল এইভাবেই আমি সমস্যাটার সমাধান করেছিলাম